হ্যালো হ্যাঁ বলছি বলুন এখন তো বেশি মার্কেট ডাউন চলছে রুই আছে তেলাপিয়া আছে কি নেবে বলো তেলাপিয়ার সাইজ এখন একটু ছোটো ছোটোই আছে মাঝারি সাইজ আছে বড়ো সাইজটা নাই রুই বড়ো সাইজের আছে যেমন সাইজের নেবে তুমি কিসের জন্য নেবে বলো না না এই কালকে ধরা বটে এখনও লড়ছে একদম দেশি ওটা

বাজেট কি নেবে বলো রুই নিবে না তেলাপিয়াটা নেবে তেলাপিয়া কোন সাইজেরটা নেবে ছোটোটা না বড়োটা দেখো ছোটোটা এখন তোমার যদি পঁচাত্তর টাকার গড়ে চলছে বড়োটা তুমি তোমাকে আমি একশোয় দিয়ে দেব নব্বই টাকা দিবে তাহলে কত দেবে পঁচাশি দেবে লাভ আর পাঁচ টাকা কমিয়ে দেবো যাও কত পিস নেবে তাহলে তুমি নাও তোমাকে আজই দেব তেলাপিয়াটা রুই নেবে কি বলো রুইয়ের একটু দাম কম চলছে যদি নেবে তো রুই এখন চলছে দুশো তিরিশ তাহলে কত দিবে বলো দুশো দাও দুশো তাহলে আর কি বলব তোমাকে নাও এইটাই লাস্ট আর আর পারবো না দশ কিলো রুই কোন সাইজটা দেবো তোমাকে দশ না না না না একদম মাছ নড়ছে ডেলিভারি হ্যাঁ ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ তো ঠিক আছে কোনো ব্যাপার না তোমায় অ্যাডভান্স কিন্তু হাফ পেমেন্ট কইরতে হবে না তোমাকে হাফ পেমেন্ট করতে হবে জানি না আরও টাকা পাব কি না কোনো ভরসা নেই ঠিক আছে ঠিক আছে হাজার টাকা অ্যাডভান্স পাঠাও আমি বুকিংটা নিচ্ছি হ্যাঁ ওকে ওকে ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি অ্যাড্রেসটা আর ফোন ফোন পে নম্বরটা পাঠান দিচ্ছি তুমি আমাকে পেমেন্টটা করে দাও হ্যাঁ কত কেজি নিচ্ছ তুমি তাহলে রুইটা আর ওই তেলাপিয়াটা ঠিক আছে ঠিক আছে আমি পাঠায় দিচ্ছি হ্যাঁ ঠিক আছে অ্যাডভান্সটা দাও হ্যাঁ ওকে